এই দেশে পশুপালন কৃষিখাদ্য নিরাপত্তার অবদান নানাবিধ যেমন মানুষ পশুপালন করে তার জীবিকা অর্জন করে একটা গবাদি পশু পুষলে সেই গবাদি পশুর কাছ থেকে আমরা কত জিনিস পাই যেমন দুগ্ধ দুগ্ধ আমরা খাই এবং দুগ্ধ থেকে ঘি উৎপন্ন হয় মিষ্টি মিষ্টান্ন নানাবিধ উৎপন্ন হয় এবং গবাদি পশুর সার আমরা জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করি এবং গরু আমাদের প্রভুভক্ত গরু আমাদের সব সময় উপকারই করে এবং অনেক চাষিভাই কিছুটা জায়গা জুড়ে পোলট্রি ফার্ম করে সেইখানে তারা মুরগি ছোট ছোট মুরগি ফার্ম থেকে নিয়ে এসে সেখানে চাষ করে সেই মুরগিকে পঁয়তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে সেই মুরগিকে তারা মাংস খায় মাংস হিসেবে বিক্রি করে বাজারে এতেও তাদের একটা খুব লাভজনক হয় আবার অনেকে দেশি মুরগিও বাড়িতে চাষ করে ডিম খাওয়ার জন্য পশুপালন কৃষিভিত্তিক একটা মানুষের অঙ্গাঙ্গিভাবে জড়িত এটা না করলে আমাদের বাংলার মানুষ খেতে পেত না কারণ সব কিছু না চাষ করলে আমাদের বাঙালিদের খাওয়া পরাও তাদের যে অভাব অনটন লেগেই থাকত